নদীয়া জেলায় স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা খুবই ভালো এখানে সমস্ত ধরনের চিকিৎসার সুবিধা আছে হয়তো আমি যে গ্রামে বাস করি সেই গ্রামেই হয়তো সমস্ত ধরনের ভালো ভালো হসপিটাল নেই কিন্তু আমি বলতে পারি এখান থেকে যদি আপনি ঠিক বারো কিলোমিটার একটু চলে যান তাহলে ওখানে একটা খুব ভালো মনোরমা হসপিটাল মানে আর কি হ্যাপটিকস প্রাইভেট লিমিটেড বলে একটা ভালো হসপিটাল আছে যেটা আপনার খুবই মানে আর কি নাম করা খুবই ভালো হসপিটাল এছাড়াও ধরুন এখান থেকে আরও ওখান থেকে আরও সাত থেকে আট কিলোমিটার গেলে হয়তো ওখানে আপনি গান্ধিজি মেমোরিয়াল হাসপাতাল পেয়ে যাবেন বা জামশেদপুরের হাসপাতালগুলো পেয়ে যাবেন যেগুলো মানে আর কি খুবই বেশি ভালো নাম করা আমাদের এখানেও ভালো হসপিটাল আছে সরকারি গ্রামীণ হাসপাতাল আছে এছাড়া রয় নার্সিং হোম আছে এখান থেকে দু থেকে তিন কিলোমিটারের মধ্যেই ওই বড় রাস্তার ওখানে পড়ে যেগুলো খুব ভালো খুব ভালো রকম কাজ করে ওখানেও অনেকে যায় ওখানেও অনেকে চিকিৎসা করায় তো নদীয়া জেলায় স্বাস্থ্য পরিষেবা খারাপ না মোটামোটি বেশ ভালোই